হ্যাঁ আমি এঁকেছি আমি আগে অনেক কিছুই আঁকতাম যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আঁকতাম বিদ্যাসাগরের মূর্তি আঁকতাম নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি আঁকতাম এইভাবে আমি একবার এঁকেছিলাম মাস্টারদা সূর্য সেনের ছবি খুব সুন্দর একটা ছবি এঁকেছিলাম দেখে আমি নিজেকে নিজেই গর্বিত অনুভব করেছিলাম এই ছবিটা আমার বন্ধু বান্ধব এবং আমার মা বাবা এবং অন্যান্য বাড়ির সদস্য তারাও খুব প্রশংসা করেছিলো এবং আমি প্রশংসিত হয়েছিলাম এবং এই ছবি আঁকা আমার ওই জীবনের একটা বড়ো অভিজ্ঞতা ছিলো এবং সেই সম্পর্কে আমি প্রতিক্রিয়া দিতে বলতে পারি যে মানুষ চেষ্টা করলে সবই পারে যখন প্রথম প্রথম কোনো কাজ শুরু করে তখন একটু ভয়ই বা অসুবিধা হয় কিন্তু সেটা নিয়ে চলতে থাকলে হবে না সেটাকে কাটিয়ে উঠতে হবে তো আমিও আমার জীবনে এরকম একটা সফলতা পেয়েছিলাম খুব সুন্দর একটা ছবি এঁকেছিলাম এবং এটি আমি এঁকে গর্বিত হয়েছিলাম